আগেকার যে সিনেমাগুলো ছিলো বলিউড বা টলিউডে সেগুলো মানে পরিবারের সামনে পরিবারদের পরিবারের সঙ্গে একসাথে বসে দেখা যেত কিন্তু এখন এখনকার যে বলিউড টলিউড যে সিনেমাগুলো করেছে সেগুলো এখন আর পরিবারের সঙ্গে বসে দেখা যায় না হ্যাঁ আর এখন মানে আমার বিশেষ ভালো লাগে সিনেমা কয়েকটা আছে সেগুলো হচ্ছে একটা কে জি এফ চ্যাপ্টার টু কে জি এফ চ্যাপ্টার ওয়ান ওটা একটাই সিনেমা আর একটা আছে পুষ্পা ওটাও খুব ভালো লাগে আর একটা আছে বাহুবালি বাহুবালি ওয়ান বাহুবালি টু দুটোই কারণ এই তিনটে সিনেমা কি মানে পরিবারের সঙ্গে আর কি বসে দেখার মতন এইখানে আউট ফিট আউট ফিট বলতে আমি কে জি এফে যেটা করেছিলো কে জি এফ চ্যাপ্টারে টুতে যেটা রকি হয়েছিলো ওই যিনি ওনার আউট ফিটটা আমার খুব ভালো লেগেছিলো যেমন ব্লেজারটাও ছিলো তেমন দাড়ি চুলটাও ছিলো হ্যাঁ আমি চেষ্টা করবো দাড়িটা বাড়ানোর দাড়িটা এখন হালকা আছে দাড়িটা বাড়লে হয়ে যাবে আর আউট ফিটটা ব্লেজারটা বলতে আমার ব্লেজার সেরম নেই কিন্তু ব্লেজার করে নেবো অসুবিধা নেই এটাই আর কি